হ্যাঁ বলুন ম্যাডাম হ্যাঁ আমাদের তো ম্যাডাম দক্ষিণারঞ্জন মিষ্টি খুবই বিখ্যাত সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ তো বটে আমাদের বহু পুরোনো দোকান প্রায় সত্তর পঁচাত্তর বছর হতে চললো বিভিন্ন সাইজের মিষ্টি আছে ছ টাকা দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকা আপনি যেমন অর্ডার দেবেন যেমন কিনতে চান সেরকম পাবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি আসুন হ্যাঁ হ্যাঁ আপনি আসুন অন্তত দিন পনেরো আগে আপনি অর্ডার দিয়ে দেবেন আমাদের তো প্রচুর কাস্টমার ও আপনাকে এক নম্বর যে ছানা তার থেকে আমরা তৈরি করে দেবো ভালো লাগবে ঠিক আছে অনেক সময়ে আপনি পেয়ে যাবেন